আমি বাগানে বিভিন্ন রকমের ফুলের গাছ আছে যেরকম গোলাপ চন্দ্রমল্লিকা টগর স্থলপদ্ম রজনীগন্ধা জুঁই ইত্যাদি গাছ রয়েছে এই ফুলগুলি আমি বাগানে শোভা বাড়ানোর জন্য রেখে দিই যাতে দেখতে খুব ভালো লাগে এছাড়াও যেসব ফলের গাছ আছে আম কলা পেঁপে পেয়ারা ইত্যাদি আমি এই সমস্ত ফল নিজেরা নিজেদের কাছে কিছুটা রাখি এবং প্রতিবেশীদের কাছে কিছুটা দিয়ে দিই